হ্যাঁ আমি মনে করি অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে বাচ্চারা আজকাল খেলাধুলো করে না স্ক্রিন টাইম শিশুদের মনোযোগ সমস্যা সমাধানের দক্ষতা এবং সামাজিক দক্ষতা বিকাশে বাঁধা সৃষ্টি করছে এটি ওজন বৃদ্ধি স্থূলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকিও বাড়াচ্ছে বাচ্চাদের আরো বেশি খেলতে উদ্বুদ্ধ করতে অভিভাবক এবং শিক্ষকদের বিভিন্ন রকম পদক্ষেপ নিতে হবে বাচ্চাদের জন্য খেলার সময় নির্ধারণ করতে হবে স্ক্রিন টাইমের পাশাপাশি শিশুদের অন্যান্য কার্যকলাপের জন্যও সময় বরাদ্দ করতে হবে শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলোর সুযোগ দিতে হবে এতে শারীরিকভাবে সক্রিয় খেলাধুলো যেমন দৌড় লাফানো এবং লড়াই করার পাশাপাশি সামাজিক খেলাধুলো যেমন খেলাধুলা এবং খেলাধুলো উন্তোরুক্ত থাকতে পারে শিশুদের খেলাধুলার জন্য উৎসাহিত করতে হবে খেলাধুলোর সুবিধাগুলি সম্পর্কে শিশুদের সাথে কথা বলতে হবে এবং তাদের উৎসাহিত করতে হবে শিশুদেরকে বাইরে খেলার জন্য উৎসাহিত করতে হবে বিকালে বা ছুটির দিনে তাদেরকে পার্কে খেলার মাঠে বা অন্য কোনো জায়গায় নিয়ে যেতে হবে যাতে তারা সেই সেই সময়টিকে ব্যবহার করতে পারে খেলার জন্য শিশুদের খেলার ক্লাস রুমেও ভর্তি করা যেতে পারে এতে তাদের নতুন খেলাধুলা শিখতে পারবে এবং তাদের সামাজিক যোগাযোগ করতেও সাহায্য হবে শিশুদের সাথে আমাদেরও খেলতে হবে যাতে তাদের খেলাধুলোর প্রতির আগ্রহ বাড়ে এবং তাদের সাথে আমাদের বন্ধনটি আরো বেশ বেড়ে উঠে বাচ্চাদের খেলাধুলা করার জন্য উৎসাহিত করা তাদের শারীরিক এবং মানসিক মানসিক স্বাস্থ্যের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের শক্তিশালী সুস্থ এবং সফল করতে সাহায্য করে